হ্যালো আচ্ছা একই প্রবলেম হচ্ছে আমাদের ছেলেরা গিয়ে বাগিয়ে দেবে কিন্তু বারবার একই প্রবলেম হচ্ছে তাহলে এটা তো খুবই দেখতে হচ্ছে ভালোভাবে হয়তো আগে কাজের কোনো প্রবলেম ছিল কিন্তু আমাদের তো ভালো কোম্পানিরই প্রোডাক্ট দেওয়া হয় এরকম তো বারবার হওয়ার কথা না আচ্ছা আচ্ছা আর না না হ্যাঁ যাবে দেখতে আপনাদের অ্যাড্রেসে গিয়ে বাগিয়ে দেবে কিন্তু আপনারা একটু লক্ষ্য রাখবেন কোনো রকম কোনো বাচ্চারা যাতে ওই সাইডে না যায় বা কোনো রকম ওতে কোনো অসুবিধা না হয় হ্যাঁ একটু তো লক্ষ্য রাখতে হবে কারণ বারবার একই জিনিস ঘটে থাকলে তো আমাদের তো কোম্পানির খারাপ হবে তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা আপনাদের জলের সমস্যাটা আমি বুঝতে পারছি আমাদের লোক যাবে আর তারা কাজ করে দেবে অসুবিধা হবে না একটু টাইম দিন আমাদেরকে কোনো অসুবিধা হবে না হ্যাঁ চেষ্টা করছি আজই পাঠানোর জন্য কারণ জল ছাড়া তো থাকা যাবে না তো আজই পাঠানোর ব্যবস্থা করছি যদি না যায় কালকে অবশ্যই আমি পাঠিয়ে দেব কোনো সেই দিক থেকে কোনো ইয়ে হবে না হ্যাঁ দশ দশটার দিক করে যদি পাঠাই কোনো অসুবিধা আছে কি ঠিক আছে আপনাদের কালকে গিয়ে বাগিয়ে দেওয়া হবে আর আপনারা একটু লক্ষ্য রাখবেন যাতে বারবার এই জিনিসটা না ঘটে হ্যাঁ অবশ্যই পেমেন্ট তো লাগবেই কারণ আমাদের এখান থেকে লোকেরা যাবে কাজ করবে তারা তাদেরকে তো একটা পেমেন্ট দিতেই হবে হ্যাঁ সেরকম আমরা পেমেন্ট নেব না কিন্তু যাচ্ছে যেহেতু তাদের একটু তো খরচা তো দিতেই হবে যতই ওয়ারেন্টি থাকুক হ্যাঁ হ্যাঁ কাজ হয়ে যাবে